খোকনদা বলছেন তো আমি এই যে তোমার পাশেই খেজুরিতে হচ্ছে স্যানিটেশন কর্মীরই কাজ করি সবাই এক সাথে কাজ করি বললো অপর্যাপ্ত মজুরি দেয় তো ওই জন্য বললো যে হচ্ছে আমাদের তোমার পাশে যে আছে তমলুকে সে বললো যে খোকনদার ফোন নম্বরটা দিচ্ছি যোগাযোগ কর ও সাহস করে সব কিছু বলতে পারে চেয়ারম্যানকে তা আমরা সবাই আলোচনা করছিলাম যে আমাদের অপর বলুন হ্যাঁ সেইটাই তো প্রচুর খারাপ লাগছে ওই ও দু হাজার আড়াই হাজারের মতো দেয় কোনোরকমে বলো এইটায় সারাদিন খেটে কি চলে স্যানিটেশনের জন্য কিছুটা যদি বাড়াতো তাহলে তো ভালোই হত ওই জন্য সবাই আলোচনা করছিলো আর আমরাও আলোচনা করছিলাম বললো যে থালে ও সব কিছু বলতে পারে বলো ওই জন্য তো এই সবাই মিলে ঠিক করেছি যে হচ্ছে পৌরসভার চেয়ারম্যানের কাছে জানাবো যে হচ্ছে তোমাদেরও দলটা আর আমাদেরও দলটা অপর্যাপ্ত মজুরির জন্য চেয়ারম্যানের কাছে অভিযান চালাবো সবাই মিলে এ তো আর একা একা অভিযান চালানো যায় না সবাই মিলে চালাতে হবে সেইগুলোর তত্ত্বাবধান নিয়ে হ্যাঁ ওইটা করলে আমারও মনে হচ্ছে ভালো হয় কেন একইভাবে এই বেতনে তো আর চলছে না আর নিজেরা নিজেরাও কিছু বলতে পাচ্ছি না সবাই দলবদ্ধভাবে না করলে এটা ঠিক হচ্ছে না মোটামুটি নিজেরা আলোচনা করে একটা করেছি তো এবারে আপনি যদি একটা দিন বলেন যে এই তারিখে হচ্ছে যাব তাহলে এবারে আপনার সাথে দেখা করে দিনটা ঠিক করে আমরা সবাই মিলে যাব আর কি সেটাই পুজোয় পুজোয় যে এতদিন ছুটি আছে এরপর সোমবার খুলবে সোমবার নয় আমার মনে হচ্ছে ওটা মঙ্গলবার বা বুধবার করে করলে খুব ভালো হয় সেটা তো একজোট নাহলে তো বেতন কোনোমতেই বাড়ানো যাবে না সরকার এমনিই বেতন দিতে চাইছে না দু তিন মাস আটকে দিচ্ছে আবার এইটুকু বেতন ঠিক আছে তাহলে কালকে ভাইফোঁটাটা যাক পরশুদিনেই আলোচনা করা হবে দিয়ে বুধবার যাওয়া হবে ঠিক আছে এই কথাই রইল পরে আলোচনা করে আবার ফোন করব ঠিক আছে রাখছি